আমার কাছে একটি বডিওয়াশ রয়েছে যেই বডিওয়াশটি আমি সব দিন ইউজ করি কিন্তু সেটা আমার শেষ হয়ে যাওয়াতে এ আমি বাড়িতে বসে অর্ডার করেছিলাম অনলাইনে তারপর অনলাইনে এ আমি দেখেছিলাম আমি কিন্তু ভয়ে ছিলাম আমি কিন্তু কোনো বারে অনলাইনে বডিওয়াশ কিনি নি আমি সব সময় দোকানে গিয়ে দেখে নিয়ে আসি এবারে আমি খুব ভয়ে ছিলাম আমি যেই যেইটা মাখি সেটাই অর্ডার করেছিলাম কিন্তু তবুও ভয়ে ছিলাম যে কীরকম আসবে ঠিকঠাক হবে কি না বা ডেটটা এক্সপায়ার হয়ে যাবে কি না আমি এরকম ভয়ে ছিলাম তারপরে এ আমি যখন দেখি যে এটা আমি অর্ডার করেছিলাম সেখানে কিন্তু দামটা একটু কমও নিয়েছিলো আমি অডার করেছিলাম তাই জন্য আরো ভয় লাগছিলো যে দামটা কম নিচ্ছে খারাপ হবে নি তো তারপরে এ দেখলাম যে অর্ডার দিয়েছিলাম অর্ডার দেবার পরে যখন আসলো আমার কাছে দেখছি না ঠিক আছে সব দিক থেকেই ঠিকঠাক হচ্ছে সেটা খুবই ভালো আমি দোকানে যেই রকম নিই সেরকম তার থেকেও ভালো জিনিসটা কিন্তু দাম ডেটও ছিলো এবং সেটা গন্ধটাও সুন্দর ছিলো এবং মাখছিলাম সেটাতেও কোনো অসুবিধা হয় নি অথচ দামটাও কম নিয়েছিলো খুবই ভালো ছিলো যে বডিওয়াশটা আমি নিয়েছিলাম হচ্ছে অনলাইন থেকে সেটা খুবই সুন্দর ছিলো এর আমি তো এবার ভাবছি যে এখন থেকে আর দোকানে যাবো না দোকানে যাওয়ার থেকে দোকানে গিয়ে আমি বেশি টাকা দিয়ে নিতে যাবো একই জিনিস তার থেকে আমি এবারে অনলাইনে অর্ডার করে দেবো আমার বাড়িতে এসে দিয়ে যাবে এবং দামটাও কম হবে এ খুবই সুন্দর ছিলো জিনিসটা আমার কাছে এখনো আছে আমি যেইটা এখনো ব্যবহার করছি সেটা খুবই ভালো জিনিস সেটা আমার খুবই ভালো লাগে মাখতে খুব সুন্দর জিনিসটা